পশ্চিমবঙ্গের পাশের রাজ্য উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সম্পর্ক খুবই ভালো উড়িষ্যা থেকে মানুষ আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঘুরতে আসেন কলকাতায় হাওড়া ব্রিজ কলকাতার কালীমন্দির কালীঘাট এবং পশ্চিমবাংলার মানুষ উড়িষ্যায় ঘুরতে যান সমুদ্র সৈকত এবং পুরীর টেম্পল সে রকমই আমাদের পশ্চিমবাংলার ফেমাস প্রসিদ্ধ মিষ্টান্ন হচ্ছে রসগোল্লা তো উড়িষ্যা থেকে অনেক মানুষ আমাদের পশ্চিমবাংলায় কাজে আসেন এবং আমাদের পশ্চিমবাংলার অনেক মানুষ উড়িষ্যায় কাজ করেন এই মেলবন্ধনটা খুবই সুন্দর আছে উড়িষ্যা এবং পশ্চিমবাংলার তো এখান থেকে প্রত্যেক বছর রথযাত্রা হয় উড়িষ্যায় যেখানে আমাদের পশ্চিমবাংলার হাজারো লাখো মানুষ সেই মেলায় অংশগ্রহণ করে এবং আমাদের এখানে যখন কুম্ভ কুম্ভের মেলা হয় কুম্ভের মেলা বলতে সাগর গঙ্গাসাগর মেলা হয় তখন উড়িষ্যা থেকে অনেক লোক এখানে আসেন এটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলা উড়িষ্যার মধ্যে মেলবন্ধন আছে ভালোবাসা আছে